বর্তমান জীবনের মধ্যে একটি প্রধান গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে আমাদের প্রধান উপাদানটি হলো মানে ব্যবহৃত উপাদানটি হলো জল জল দ্বারা আমরা জল এর সাহায্যে আমরা অনেক কিছু করে থাকি বর্তমান জীবনের মধ্যে এবার নিত্য প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে জলই আমাদের বেশি ব্যবহৃত হয়ে থাকে আমরা জেনে থাকি যে পৃথিবীর মধ্যে তিন ভাগ জল এক ভাগ স্থল এই জলের মাধ্যমে আমরা বর্তমান জীবনে অনেক কিছু করে থাকি জল আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস জল আমাদের প্রতিদিন ব্যবহৃত করতে হয় জল ছাড়া আমাদের প্রায় বাঁচা অসম্ভব বলে মনে করা হয়ে থাকে জল বর্তমানের জীবনের মধ্যে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি জল বিভিন্ন ধরনের কলকারখানায় ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন উপাদান তৈরিতে বিভিন্ন ধরনের সামাজিক কাজে বিভিন্ন ঘরোয়া ঘরোয়া কাজে ব্যবহৃত হয়ে থাকে জলের সাহায্যে আমরা যেমন ঘরোয়া কাজগুলির ব্যাখ্যা করছি যেমন ঘরের কাজে বলতে মানে কী রান্নাবান্না করতে জলের প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন কাপড় ধোয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছে জল দেওয়া তাছাড়া সব কিছুতেই জল ব্যবহৃত হয়ে থাকে জলের সাহায্যে জলকে আমরা সাধারণত বলে থাকি জল হলো জীবন জীবন বলার একটি কারণ আছে জল ছাড়া আমরা বাঁচতে পারি না মানুষ দেহে মানবদেহের মধ্যে বিভিন্ন ধরনের বস্তুর মানে ক্রিয়া কার্যের জন্য জল খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস জলের সাহায্যে আমরা বাঁচতে পারব না তাই প্রতিদিন আমাদের জল পান করতে হয় জল আমরা যে ব্যবহার করে থাকি গাছকে জল দেওয়া যেমন গাছকে জল দিলে গাছ জীবিত হতে পারবে গাছ আমাদের ফলমূল দিতে পারবে তেমনিও কৃষিকার্যেও জলের ব্যবহার হয়ে থাকে কৃষিকাজে জল ছাড়া কৃষিকাজ হবে না